ওজন বাড়ানোর জন্য আমার গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার হল প্রথমত বেশি বেশি করে ভাত খেতে হবে ভাতের সাথে আলুসেদ্ধ খেতে হবে এবং ঘি খেতে হবে যাতে শরীরে চর্বি বাড়বে রাত্রেবেলা যদি ভাত খাওয়া যায় তাহলে চর্বি খুব বাড়ে আর শরীরও খুব মোটা হয় তাই ভাত খাওয়া খুব বেশি জরুরি গ্রামের মানুষ ভাত খেয়েই শরীর বাগায় তাই ভাতটা খুব বেশি জরুরি